বাংলার লোকেরা নানা রকমভাবেই সে সমস্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ বজায় রাখতে পারে যারা বাংলা ভাষা বলতে পারে না যেমন বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তির জগতে বাস করছি আমরা সাধারণ মোবাইলের মধ্যেও ট্রান্সলেটার পেয়ে যাই আমরা এই ট্রান্সলেটারের মাধ্যমে অন্য অন্য ব্যক্তিদের সথে কথা বলতে পারি বা তাদের কথা শুনতে পারি বুঝতে পারি তাদের সাতে যোগাযোগ বজায় রাখতে পারি যারা বাংলা বলতে বা বুঝতে পারেন না তাছাড়াও যদি কেউ আমাদেরকে কোনো রকম একটি তথ্য অন্য ভাষার মধ্যে ট্রান্সলেট করে পাঠায় আমরা সেটিকে গুগলের সাহায্যে খুব সহজেই এবং দ্রুত সময়ে সেটিকে ট্রান্সলেট করে বাংলায় দেখতে পাই এবং আমদের বাঙালি লোকেরাও বাইরে গিয়েও এই ট্রান্সলেটারের মাধ্যমেই সকলের সাথে কথা বলতে পারি অথবা বিভিন্ন ধরনের যে ভাষাগুলি রয়েছে সেগুলি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বা অনলাইন ক্লাসের মাধ্যমেও শিখে যেতে পারি এই অনলাইন ক্লাসগুলি অত্যন্ত সুদক্ষ শিক্ষকরা করিয়ে থাকেন ইউটিউবে গিয়ে আমরা যদি সার্চ করি কোন ভাষা আমরা শিখতে চাই সেখানে অনেকগুলি চ্যানেল আমাদের সামনে উপস্থিত হবে প্রত্যেকটি চ্যানেলের শিক্ষকরাই খুবই সুদক্ষ এবং পারদর্শী তারা আমাদের খুব সহজে অন্যান্য ভাষা শিকতে সহায়তা করে থাকে তাছাড়া আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েও এই সমস্ত ভাষাগুলি শিখতে পারি যা পরে আমরা নিজেরা ব্যবহার করতে পারি এই ভাবেই আমরা সেই সমস্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ বজায় রাখতে পারি যারা বাংলা ভাষা বলতে বা বুঝতে পারে না